আমি কিছু দিন আগে অনলাইন থেকে একটা পেনের প্যাকেট কিনেছিলাম যেটার মধ্যে ছটা পেন ছিল ওটা হচ্ছে লিঙ্ক কোম্পানির ছিল তো প্রথমে দেখে আমার তো যে পেনগুলো তো খুবই ভালো লেগে গেছিলো তাই জন্য আমি অর্ডারটা দিয়েছিলাম কিন্তু যখন অর্ডারটা এসেছিলো তখন আমি দেখলাম যে এমনি প্যাকেজিংটা খুবই খারাপভাবে করেছিলো যারা প্যাকেটটা করেছিলো তারপর পেনটা যখন আমি খুললাম খুলে যখন আমি লিখতে গেছি তখন তার মধ্যে দেখি যে চারটে পেনে কালি পড়ছে চারটে আর দুটো পেনের কালি পড়ছে না

তো তাই জন্য আমি এই পেনটা কিনে মানে পেনের প্যাকেটটা কিনে খুবই অসন্তুষ্ট হয়েছি আর ঠকেও গেছি